বর্ধমানে যেটা সব থেকে বেশি চাষ হয় সেটা হচ্ছে জীবিকায় চাষের সঙ্গে বেশি যুক্ত তার মধ্যে সবচেয়ে বেশি চাষ তো বর্ধমানে ধান চাষই হয় যেহেতু বর্ধমানকে ওই জন্যই ধানের গোলা বলা হয় তা মানুষজন বেশিভাগই ধান চাষের সঙ্গে যুক্ত থাকে বছরে দুবার ধান চাষ হয় যেটা হচ্ছে একবার গ্রীষ্মকালে হয় একবার বর্ষাকালে হয় তা বর্ষাকালে প্রত্যেকটা মানুষ ধান চাষ করে কিন্তু গ্রীষ্মকালে সবাই করতে পারে না কারণ সেখানে জলের অভাব আছে এবং ধান চাষের সময় মোটামুটি একটা ইনকাম করে এবং তাদের পরিবার মোটামুটি একটা চলে যায় এছাড়া বিভিন্ন জন বিভিন্ন রকম জীবিকার সঙ্গে যুক্ত থাকে যেমন কিছু মানুষ আছে যারা বাইরে যায় সেখানে রুটি কারখানায় কিংবা বিভিন্ন ধরনের কারখানায় তারা জীবিকা নির্বাহ করে তা ছাড়া স্টেশনের চারদিকে তারা বিড়ি সিগারেটের দোকানও খোলে এ ছাড়া কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে যেমন গরুর ব্যবসা ছাগলের ব্যবসা তারা এ সবের ব্যবসার সঙ্গে যুক্ত থাকে এ ছাড়া তারা কিছু মানুষ যারা পড়াশোনা করে তারা নেওয়ার জন্য বাইরেও যায় যারা বিভিন্ন ধরনের মেডিকেল কোর্স করে এবং মেডিকেল করেছে তারা মেডিকেল জীবনটাকে কাটায়